আমাদের এলাকায় শিল্প ও কারুকলার বিভাগ রাজ্যের সাংস্কৃতিক পরিচয় এবং ঐতিহ্যে বিভিন্নভাবে অবদান রাখে যেমন আমাদের দেশ স্বাধীনতার সময় যে বিপ্লবীগুলো যেই বিপ্লবীগুলো শহীদ হয়েছিলেন তারা তাদের যে স্মৃতি মন্দিরগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন বা সেই এলাকাগুলোতে পার্ক বা পরিচালনের জায়গা বা বিভিন্ন সুন্দরভাবে সুসজ্জিত করা করে রাখা সেইসব দিকে খুবই গুরুত্ব আর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের সাংস্কৃতিক বিভাগ যেটা তো এই ক্ষেত্রে পেইন্টিং বা এইসবগুলোও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওই সৌন্দর্যতা বজায় রাখা যেই পার্ক বা এইসবগুলোতে রয়েছে তো সেইখানে সৌন্দর্যতা বজায় রাখার জন্য পেন্টিং বা এইসবগুলো খুব ভালোভাবেই সেখানে পেন্টিং করে সৌন্দর্যভাবে রাখা হয় সুন্দরভাবে সাজানো করে রাখা যেতে পারে তো এইসব এই এইগুলোকে যাতে ঠিকঠাকভাবে কাজকর্ম হয় বা স্বয়ং সুসজ্জিতভাবে সুসজ্জিতভাবে থাকে তো সেই জন্য আমাদের রাজ্যের সাংস্কৃতিক বিভাগ যে সাংস্কৃতিক বিভাগ বা শিল্প কারুকলার বিভাগ তো এগুলোই এর দেখরেখ করে বা সব কিছুই এগুলোই মেনটেন করে